তো যেই শ্যুটিং করার কথা বলছে বলছি তো সেই যে আমি তো যে নায়িকা না যে আমি শ্যুটিং করব দেবের নিয়ে নিয়ে জিতের নিয়ে তো আমি গ্রামের একটা বউ তো যখন এই ফেসবুকে বা ওই ইউটিউবে রিলস রিলস মিস একটু করি তো ওই রিলস মিস করে এখন অনেক পো টাকা ইনকাম করছে আমাদের এই গ্রামের অনেক বউ অনেক ছেলে মেয়ে তো তা তারা করে তো সে সেরকমই আমি একটা রিলস মিস এই ফেসবুকে করি তো তার জন্য শ্যুটিং তো আমরা করি না কেন না আমাদের গ্রামেতে বাড়ি এসব গ্রামের দিকে হয় না তো এই রিলস রিলস টিস একটু করি তো একটু নাচি একটু আরও বিভিন্ন রকমের ফেসবুকে ছাড়ি তো সেই রকম